হ্যালো কে বলছেন হ্যাঁ বলি কত নেবেন কী সবজি নেবেন কুমড়োর দাম তো দমেই দিতে পারবেন কুড়ি টাকা কেজি কুমড়ো নিতে পারবেন কুড়ি টাকা কেজি নিতে পারবেন হ্যাঁ দিদি আপনি বেশি করে নিন তাহলে আপনি কম আমি কম করে দেবো আর শসা ল্ শসা নেবেন শসা নেবেন হ্যাঁ উন্নত মানের শসা আছে একদম ফ্রেশ শসা কাঁচালঙ্কা নেবেন কাঁচালঙ্কা পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি কাঁচালঙ্কা টাটকা আছে আমার পড়ে কেনা তো সাড়ে চারশো টাকায় কেনা পড়ে আর পঞ্চাশ টাকা কি দাম রাখব না বলুন তোম তোমার তাহলে কত লাগবে তাহলে দোকানে আসুন হ্যাঁ হ্যাঁ মোড়ে ল্যাম্পপোস্টের কাছে ল্যাম্পপোস্টের কাছে মোড়ে মোড়ে ল্যাম্পপোস্টের কাছে হ্যাঁ ল্যাম্পপোস্টের কাছে হ্যাঁ তাহলে আসুন